তো পারফর্ম্যান্স বাড়ানোর জন্য গান করার সময় শরীর ও মুখের গঠনের ব্যবহার হয়তো হয়তো দরকার তো আমার গানের যিনি আমাকে গান শিখিয়েছেন গুরু শিক্ষিকা তো গুরুজি শিখিয়েছেন যে পারফর্ম্যান্স বাড়ানোর জন্য গান করার সময় সময় শরীরের যেমন ধরুন ভালো আরো যাতে গানটা আরো ভালো হয় তো সেই জন্য অনেক সময় হাত পা তাল দিয়ে আমরা গানটা করি সবাই তো সব রকম করে না আমি আমার ক্ষেত্রে বলছি হাত পা তাল দিয়ে আমি গানটা করি যাতে গানটা মানে এতে আমার গানটা আরো ভালোভাবে পরিবেশন করতে পরিবেশন করতে ভালো হয় যাতে আরো ভালো হয় এবং মুখের দিক দিয়ে বলতে গেলে মুখের মুখের যাতে কোনো সময় সরু গলায় সরু গলায় গান করি কোনো সময় আবার চওড়া গলায় গান করি কোনো সময় মুখটা একটু খুলে গান করি বা কোনো সময় মুখটা একটু চেপে গান করি তো কোথায় কোন সময় নিঃশ্বাস ছেড়ে গানের গান করতে করতে কীভাবে নিঃশ্বাসটা ছেড়ে কীভাবে গানটা করা যায় এবং সেই আমার গুরুজি শিখিয়েছেন এবং সেইভাবেই আমি আমার শরীর এবং মুখের গঠন ব্যবহার করে যাতে পারফর্ম্যান্সটা আরো ভালো হয় দর্শকদের শ্রোতাদের আরো ভালো লাগে সেইভাবেই আমি এইভাবেই আমি গানটি শ্রোতাদের সামনে রাখি